হ্যাঁ আঁকা মানুষের জন্য খুবই উপকারী আমি জোর দিয়ে বলতে পারি আঁকা মানুষের জন্য একটা ওষুধ অসুস্থ শারীরিকভাবে একটা ঔষধ আমি দেখেছি যে একজন একজন বন্ধু আমার একটা বন্ধু পাশের বাড়ির একটা বন্ধু তা সে পরিবারের অশান্তির চিন্তায় অনেক বিভিন্ন কারণ টাকা পয়সা চিন্তা তার সে ডিপ্রেশানে ভুগছিলো তা আমি দেখেছি তাকে অনেক কষ্ট করতে মানে ম মন থেকে খুব অশান্তি অনুভব করতো তা আমি তাকে বলেছিলাম যে দেখো বন্ধু তোমার তো মানসিক চিন্তা অনেক খারাপ আমি তোমাকে একটা ভালো কথা বলছি কথাটা শোনো ওকে বললাম যে বন্ধু দেখ আমি ছবি আঁকি তা আমি খুব শান্তি যখন আমি ছবি আঁকি তখন আমি খুব শান্তি অনুভব করি কোনো বাজে চিন্তায় আমার কান যায় না কোনো বাজে চিন্তায় আমার মন যায় না তা তোকে আমি বলি শোন তুই এই কাজটা কর সব দিনে একটা থেকে দুটো নিজের মনের মতো করে নিজের মনের থেকে যেটা আসে সেই ছবিটা তুই আঁকবি দেখবি তোর শরীর অনেক ভালো থাকবে তুই আমার কথাটা মিলিয়ে নিস তা বন্ধুটা আমার কথা শুনে তা বাড়িতে একা একা বসে বসে ছবি আঁকত ছবি আঁকতে আঁকতে আঁকতে আঁকতে দু তিন মাস পর দেখি সে অনেক ভালো ভালো ছবি এঁকেছে এবং মানসিক থেকে অনেক ভালো আছে ডাক্তার বলেছেন যে এই সব ছবি আঁকার কারণেই হয়েছে এই যে ডিপ্রেশান এটা কিন্তু খুব মারাত্মক একটা রোগ মানুষের ম চিন্তা ভাবনা যখন অন্য জায়গায় যেতে পারে না এক জায়গায় ঘুরপাক খায় বাজে চিন্তা তা তাকে সরানোর জন্য এই ছবি আঁকাটা একটা বড়ো ঔষধ হয়ে দাঁড়িয়েছে তা ছবি আঁকো মানসিক চিন্তাকে সুস্থ রাখো এটাই কামনা করি খুব ভালো হয়েছে আমার শি শিল্পী হয়ে আমি অনেক গুণ শিখতে পেরেছি এটা তো বলেছি যে কীভাবে মানুষের মানুষকে সুস্থ রাখা যায় সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে বলেছি এ কল মানুষের ছবি আঁকার যে একটা শিক্ষাটা সেই শিক্ষা দেখে তোমার যে স্মৃতিশক্তি সেটা তো খুব ভালো থাকবেই অবশ্যই ভালো থাকবে তুমি ধরো তুমি ধরো একটা যায় একটা অচেনা জায়গায় যাওনি একটা অচেনা জায়গায় যাওনি তা তার সম্বন্ধে তোমাকে কিছু লিখতে হবে এবার যে লিখতে হবে লিখতে গেলে তো তোমাকে আগে মনের মধ্যে আনতে হবে না যে কী লিখব আমি এবার তুমি যখন একটা ছবি যে তুমি যখন ছবি আঁকবে না তুমি যখন ছবি আঁকার অ অভিজ্ঞতাটা তোমার মধ্যে থাকবে সেই ছবি আঁকার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার তা কাজে লাগিয়েই তুমি সেই সেই তুমি সেই অচেনা জায়গাটাকে নিজের মনের মধ্যে আঁকতে পারবে এইভাবে তুমি সেই অচেনা অচেনা জায়গাটাকে তুমি কল্পনা করে তুমি ছবিটা আঁকতে পারবে ছবি আঁকার এই একটা বিশেষ গুণ অ্যাঁ এবং ছবি যারা আঁকেন তারা তো খুবই সুন্দরভাবে ছবি আঁকেন তাদের ব্যবহারও খুব ভালো হয় হ্যাঁ এবং দক্ষতা অনেক বাড়ে ছবি আঁকার দক্ষতা কাউকে দেখে তার হুবহু তার হুবহু তার যে রূপ সেইটা ড্রয়ের ড্রয়িং বা আঁকা সেটা সম্পূর্ণ করবে তোমাকে দেখি তোমার মতো হবে পুরো তোমার মতো অবিকল যারা খুব ভালো আঁকেন আর আমি তো আঁকতে খুব ভালোবাসি এবং আঁকা আমার একটা শখ হয়ে গেছে কিছু দেখলে এখন আঁকতে ইচ্ছে করে আঁকার একটা অভিজ্ঞতা আমার এমন হয়ে গেছে কাউকে কারোর মুখ দিয়ে যদি শুনি যে কীভাবে আঁকতে হবে চখ সে চোখের বর্ণনা দিলে আমি ঠিক হুবহু সেরকম চোখের বর্ণনা দিয়ে দিতে পারি কেউ মুখের বর্ণনা বললে সে হুবহু সেই মুখের বর্ণনাটা আমি দিয়ে দিতে পারি কেউ ধর একটা পশু পশু কীভাবে ছুটছে হাঁটছে সেইভাবে আমি না বলে না দেখে মনের মনের মধ্যে সেই ছ সেই ছবি আঁকার কল্পনাটা নিজের মনে এ করে সেই ছবিটা আমি এঁকে দিতে পারি এই একটা আমি গুণ শিখতে পেরেছি